বলছি যে আচ্ছা দিদি আপনার এ মাসে আমি ধরুন এই যে বাজার করলাম বিলটা দেখলাম আপনার যেন অনেক বেশি প্রায় ছশো সত্তর টাকার মতো কিন্তু আমি তো গত মাসে হাটের থেকে অন্য একটা দোকান থেকে বাজার করেছিলাম প্রায় ওই পাঁচশো টাকার মতো তাহলে আপনার দোকানে দামটা এত বেশি কেন

কিন্তু কিন্তু দেখুন হাটের নায় ছেড়েই দিলাম আপনার দোকান থেকে সেদিনকে সাড়ে ছ টাকা করে ডিম নিলো কিন্তু আমার পাড়ার দোকান থেকে আমি কিনছি ছ টাকা করে কী করে পঞ্চাশ পয়সার তফাৎটা হয় বলুন এত তফাৎ

আচ্ছা তারপরে ধরুন এই ময়দা ময়দাও সেদিনকে আপনার দোকান থেকে যা নিলাম হাটে দেখলাম দু টাকা কম দেখুন প্রত্যেকটা জিনিসে যদি শুনুন শুনুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেখছি সামনের মাসে কিন্তু আপনার দোকানে যখন যাবো আপনি কিন্তু একটু দেখে শুনে আমার দামটা নেবেন হ্যাঁ ঠিক আছে রাখছি তাহলে রাখছি থালে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ